আমার প্রিয় সিনেমা লাগে সাউথ হিন্দি সিনেমা সাউথ হিন্দি সিনেমা গুলির হিরোগুলি হয় খুব দারুণ দেখতে তো তাদের যে টপিকটার ওপর সিনেমা করে সেটাও আমার খুব ভালো লাগে তো এই জন্য আমি সিনেমা দেখতে ভালোবাসি এছাড়াও সিরিয়াল বিভিন্ন ধরণের সিরিয়াল রিয়ালিটি শো যেগুলো আমি দেখতে খুব ভালোবাসি তো এইভাবে টি ভিটাকে আমি আমার জীবনে অনেকভাবে জড়িয়ে নিয়েছি টি ভির যে অনেক শো হয় সেই শোগুলো আমার খুব ভালো লাগে যেমন নাচের একটা শো হয় গানেরও একটা শো হয় তো নাচ গান আমি দুটোই দেখি যেটা আমার রাত নটা থেকে শুরু হয় নটা থেকে শুরু হওয়ার পরেই আমি সেটা দেখতে শুরু করি অনেক ঝগড়াঝাটি করার পরও আমি সেই শোটা দেখি এছাড়াও সাউথ ইন্ডিয়ানের যে সিনেমাগুলো হয় সেই সিনেমাগুলো আমি দেখতে মিস করি না তো আমি এইভাবে সিনেমাগুলোকে দেখে যাই তো সিনেমার একটা সিনেমা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে রকি ভাই রকি ভাইটা আমার এতোটাই ভালো লেগেছে তার হিরো হিরোইনের যে কেমিস্ট্রিটা থাকে সেটা আমার খুব ভালো লাগে তো সেই জন্য ওই সিনেমাটি আমি দেখতে খুব ভালোবাসি এছাড়াও যে দৈনন্দিনের যে সিরিয়াল হয় সে সিরিয়ালটা আমি কম দেখি কিন্তু দেখি আমার ভালোও লাগে কিন্তু কম দেখি কারণ হচ্ছে ওখানে একঘেয়েমি একটা ব্যাপার থাকে যেটা আমার খুব একটা ভালো লাগে না